আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বাসিন্দা আমাদের এলাকার কিছু পুজোর স্থান হল বাড়ি ময়দান কল্যাণপুর হাউজিং রামকৃষ্ণ মিশনের পুজো এই সমস্ত পুজোগুলো হয় এখানে এই পুজোতে বিভিন্ন যে প্রত্যেক বছর যে প্যান্ডেল হয় মণ্ডপসজ্জা হয় সেখানে আলোর কাজ থাকে এবং বিভিন্ন বিষয় রূপে সেখানে মণ্ডপসজ্জা করা হয় এবং বিভিন্ন আশেপাশের জেলা থেকে আশেপাশের রাজ্যগুলি থেকে যেমন ঝাড়খন্ড বিহার এইসব এলাকা থেকেও এখানের পুজোর দর্শনার্থী এখানে আসেন এই পুজোকে কেন্দ্র করে সারা এলাকার মানুষ তাদের উৎসবে মেতে ওঠেন সাম্প্রদায়িক নির্বিশেষে পারস্পরিক সৌহার্দের একটা বাতাবরণ তৈরি হয় এইখানে এইভাবেই পুজো হয়ে আসছে আমাদের এলাকার একটা বড়ো উৎসব হল বিজয়া দশমী বিজয়া দশমীতে এখানে একদিকে যেমন ইয়ে হয় আখড়া বেরোয় হনুমানজির অন্যদিকে বিভিন্ন পারস্পরিক বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক যে সৌহার্দ সেই সৌহার্দের মিলন ঘটে থাকে এখানে এইভাবেই দীর্ঘকাল ধরে একটা এই পুজোকে কেন্দ্র করে উৎসবকে কেন্দ্র করে এখানে সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি হয়েছে এবং এখানে প্রত্যেকটি মানুষ এই পুজোকে দারুণভাবে উপভোগ করেন